আমাদের শিক্ষার নবী হজরত মোহাম্মদ সাল্লা্ল্লাহ আমরা যে আমরা জানতাম সব কোরআন থেকে হজরত মুোহাম্মদ সাল্লাল্লাহ কোরআনে উনি লিখে পাঠিয়েছেন আমাদের মুসলিম ধর্ম আমাদের নমাজ খালা রোজা মোহাম্মদ সাল্লাল্লাহ এই কারণে আমরা জানি আমরা মুসলিম কিন্তু আর আর মুোহাম্মদ সাল্লাল্লাহ উনি আমাদের কত কোরআনে কত হেফাজতে আমাদের শিক্ষক মানে এই হেফাজতে চলো ওই চলো আমাদের শিক্ষক মানে গুরু আমাদের তাই আমরা হজরত মোহাম্মদকে আমরা শিক্ষক মনে করি